গ্রামে আমাদের অনেক রকমই খেলা হয় যেমন ফুটবল ক্রিকেট হাডুডু ব্যাডমিন্টন ইত্যাদি তার ভেতরে ফুটবল খেলাটাই আমাদের বেশিটা ছেলেরা প্র্যাক্টিস করে এই ফুটবল খেলা রেগুলার বৈকালবেলা ইস্কুলের ছেলে অথবা যারা ইস্কুলে যায় নে তারা এসে খেলার মাঠে প্র্যাক্টিস করে এতে একজন গোলকিপার থাকে তারপরে ফরওয়ার্ড থাকে সেন্টার ফরওয়ার্ড ব্যাক হাফ ব্যাক এইভাবে কিন্তু দল ভাগ করে রেগুলার খেলা হয়